প্রথমেই বলি বই পড়তে আমার খুব ভালো লাগে আমি বাড়িতে রোজই প্রায় গল্পের বই পড়ি যেমন রহস্যের গল্প ভূতের গল্প পশুদের গল্প পাখিদের গল্প রাজার গল্প ইত্যাদি গল্প পড়তে আমি খুব ভালোবাসি আমি যেহেতু একটি ছাত্রী তাই আমি পড়াশোনা করি পড়াশোনার ফাঁকে আমি গল্প পড়ি বা গল্প শুনি বর্তমানে ফোনেও বিভিন্ন অ্যাপ এসেছে গল্পের সেই সব অ্যাপ থেকেও আমি গল্প পড়ি আমাদের কলেজের গ্রন্থাগার থেকেও আমি অনেক গল্পের বই তুলে নিয়ে আসি পড়ার জন্য আমি যে সমস্ত বই থেকে গল্প পড়ি সেই সমস্ত বইয়ে দুশোটার মতো পাতা থাকে দুশোটা পাতার গল্প পড়তে আমার সময় লাগে প্রায় এক মাস যেহেতু আমি একজন ছাত্রী আমি পড়াশোনা করি সেহেতু পড়াশোনার শেষে অবসর সময় পেলে গল্প পড়ি তো সেই অনুযায়ী আমার গল্পের বইটি পড়ে শেষ করতে আমার প্রায় এক মাসের কাছাকাছি সময় লেগে যায় আবার ধরুন আমি যখন অ্যাপ থেকে গল্প পড়ি তখন এখানে কোনো বই থাকে না কারণ যেহেতু এটা ফোনে একটা অ্যাপের মাধ্যমে পড়া হচ্ছে তাই এখানে খণ্ড হিসাবে গল্পগুলো দেওয়া হয় যেহেতু খণ্ড হিসাবে দেওয়া হয় তাই আমি পড়াশুনোর ফাঁকে সেই খণ্ডগুলিকে দিনে একটা করে পড়ি ধরুন এক একটা গল্পে একশো চল্লিশটা খণ্ড সেহেতু ওই গল্পটি পড়ে শেষ করতে আমার অনেকটা সময় লেগে যায় এইভাবেই আমি প্রায় দিন গল্প পড়ি এবং গল্প পড়তে আমার খুবই ভালো লাগে